হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা স্থানীয় সংবাদপত্র সংস্থা বলুন আপনার কী সাহায্য করতে পারি হ্যাঁ আমরাও ওইটা নিয়ে যে ভাবনা চিন্তা করিনি তা নয় আমাদের মধ্যেও ওটা নিয়ে একটা ভাবনা চিন্তা আছে আমরাও ওইটা বিষয় নিয়ে এগোচ্ছি আপনার কাছে যদি কোনও এইরকম যদি থেকে থাকে যে এই সম্বন্ধে কেউ লিখতে পারে ভালো ভালো লেখক থেকে থাকে তাহলে আপনারা আমাদের এই অফিসে এসে জমা দিতে পারেন আমরাও ওইটাকে নিয়ে ভাবছি শিশুদের নিয়ে আমরাও কিছু ভাবছি প্রত্যেকদিন যদি শিশুদের খবর যদি কাগজে বেরোয় তাহলে মায়েরাও অনেক উপকৃত হয় অনেক বেশি মায়েদেরকেও অনেক সাহায্য করা যায় হ্যাঁ আমাদেরও ওইটা নিয়ে একটা পরিকল্পনা আছে যে শিশুদেরকে নিয়ে আমরা কিছু লিখব হ্যাঁ এমনকি একটু ছবিও একটু দেওয়ার ইচ্ছা আছে যে কিছু ছবি হালকা হালকা করে এমনি ডট ডট দিয়ে এঁকে যে সেই ছবিটাকে শিশুরা ওই পেপারের মধ্যে বোলালে অনেকটাই ভালো হবে তাই আপনি যেহেতু বললেন আপনার এই উৎসাহ দেখে আমরাও খুব আনন্দিত পাচ্ছি যে আমাদের এই খবরের কাগজে আপনারা এই সম্বন্ধে বলছেন দেওয়ার জন্য এটা আমরাও খুব আনন্দ পাচ্ছি তবে আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি যেহেতু বলছেন সেহেতু আপনি আপনার পাশাপাশি যদি কেউ এইরকম লেখক থেকে থাকে তাহলে তাদের লেখাগুলিকে লিখিয়ে আমার কাছে একটু জমা দিতে বলুন আমরাও এবারে বিবেচনা করে কোন লেখাটা ভালো হবে সেই দেখে আমরাও এই কাজটা এগিয়ে যাব হ্যাঁ আমরাও বিজ্ঞাপন দিয়েছি আগেও দিয়েছি আবারও দেব সেরকম এটা নিয়ে সবাইকে আগ্রহী কিছুটা দেখছি না তাই আপনি যে ফোন করে এটা বললেন সেটা নিয়ে আমরাও খুব আনন্দিত পাচ্ছি ঠিক আছে আপনি যেহেতু বলছেন সেহেতু আমরা এটাকে নিয়ে দেখব আপনার কাছেও আমাদের অনুরোধ রইল আমরাও আমরাও চেষ্টা করছি আপনিও চেষ্টা করুন ঠিক আছে